আমার বাড়ির আশেপাশে এলাকাগুলিকে হাইজেনিক রাখার জন্য যে চারিপাশে বাড়ির আশপাশ চারিদিকে ব্লিচিং পাউডার প্রতিনিয়ত ছড়িয়ে দেবো কারণ জীবাণু নাশ করে ব্লিচিং পাউডার এবং পাড়ার প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে দেখবো কোথাও প্লাস্টিক পড়ে আছে কি না এবং প্লাস্টিকের মধ্যে জল জমে আছে কি না কারণ আমরা সবাই জানি ডেঙ্গু হয় ডেঙ্গু মশা থেকে এবং ডেঙ্গুর মশা কামড়ালে এবং এই ডেঙ্গু মশা জল থেকে হয় বহুদিন কোনো প্লাস্টিকের মধ্যে যদি জল জমে থাকে সেই জল থেকে স্থির জলে ডেঙ্গু মশার লার্ভা থেকে ডেঙ্গু মশা হয় এবং সেই মশার সবাইকে যদি মানুষকে কামড়ায় কোনো প্রাণীকে কামড়ায় তাহলে তার ডেঙ্গু অবধারিত তাই আমরা দেখবো যে আশেপাশে কোনো কোথাও প্লাস্টিকে বা ডাম্বের খোলাতে কোথাও জল জমে আছে কি না সেই জলগুলোকে পরিষ্কার করবো এবং চারিপাশে গাছ লাগাবো কারণ গাছ আমাদের পরিবেশকে আরও সুন্দর করে তোলে